বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ করা কিন্তু খুবই সস্তা বা ব্যয়বহুল কারণ বাড়িতে বাড়ির বাড়ির বাগান রো রক্ষণাবেক্ষণ করার জন্য বাড়ির মানুষেরাই থাকে এবং বাড়ির বাগানে গাছের জন্য কিন্তু বাইরে থেকে সেরকমভাবে সার কিনতে হয় না কারণ বাড়িতে আমাদের যেই সব জিনিস রয়েছে তার মধ্যে থেকেই কিন্তু উ আমাদের বাড়ির বাগানের যে গাছ রয়েছে তার সার তৈরি হয়ে যায় যেন আমাদের সকলের বাড়িতে গোরু রয়েছে সেই গোরুর থেকে যে গোরুর সার হয় সেই সার যেখানে ফেলা হয় সেখান থেকে সেই মা সা মাটিটাও কিন্তু সার মাটি বলা হয় সেই সার মাটিটা কিন্তু উ সেটা গাছের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সেটা গাছে দিলে কিন্তু ক্ খুব ভালো ফসল হয় মানে গাছটা খু বৃদ্ধি পায় এবং অং ফল ফুল ক্ সবই হয় এবং আমাদের বাড়ির যে আনাজ খরা খোসা রয়েছে যেগুলো প্রত্যেক দিন আমাদের সকলের নিত্য প্রয়োজনীয় জিনিস সেই সবগুলো কিন্তু উ আমরা যেইগুলো আনাজ খোসা বা যেইগুলো পচা রয়ে যা প পচে যায় ফেলে দেওয়া হয় সেগুলো না ফেলে আমরা যদি বাড়ির বাগানে গাছের গোড়াতে দিই সেটাও কিন্তু এক ধরনের সার হিসাবেই তৈরি হয় বা সেইটাও কিন্তু খুব উপকার মানে গাছের ক্ষেত্রে কিন্তু উপকারই দেয় তো সেক্ষেত্রে আমি মনে করি যে সেক্ষেত্রে বাজার থেকে কম পরিমাণেও সার নিয়ে এসে দেওয়া যেতে পারে তো আমি তাই মনে করি যে বাড়িতে বাগান কিন্তু রক্ষণাবেক্ষণ করা অনেকটাই ব্যয়বহুল বা সস্তা আমার কিন্তু এটাই মনে হয়